জিনিসটা আছে সেটা হচ্ছে যে একটা ইলেক্ট্রনিক ট্রিমার তো সেই ট্রিমারটা খুবই সুন্দর যেটা ভালো কিন্তু ট্রিমারটা মাঝে মাঝে এ হয়ে যায় ডিস্টার্ব করে খুবই আর মাঝে মাঝে কী হয় মানে বন্ধ হয়ে যায় আর যখন ব্যাটারির চার্জ তখন খুবই লাগে এখানে